পশ্চিমবাংলার ফুটবল খেলাটা নিয়ে বেশি পছন্দ করি কারণ এটা একটা নেশা আছে ফুটবল ভালো লাগে ফুটবল ক্রিকেট ভালো লাগে এবং খুবই ভালোবাসি আমি বিভিন্ন জায়গায় অনেক ট্রফিও পেয়েছি ফুটবল খেলা নিয়ে ফুটবল খুব পছন্দের একটা জিনিস আমার ফুটবল খেলতে গিয়ে অনেক জায়গায় চোটও লেগেছে পায়ে হাতে কিন্তু ছাড়িনি খেলাটা ছাড়িনি